হ্যালো হ্যাঁ বলছি যে হ্যাঁ এটা ও আপনার ইসের ওই সে ফুলের দোকানটা বলছেন তো নাকি আচ্ছা আচ্ছা আচ্ছা আমি আমি আপনার ইয়ে মালদা হরিশ্চন্দ্রপুরের ভালুকা রোড থেকে বলছি যে আপনার দোকানে এরকম আসলে গিয়েছিলাম একবার গিয়ে সে ফুল নিয়েও এসছিলাম যাইহোক তো যেটা বলতে চাইছিলাম যে আপনার ওখান থেকে কিছু ফুলের গাছ নিতে নিতে চাইছি আর কি যে শীতকালীন এই সময় যে ফুলের চারাগুলো যেরকম আপনার গাঁদা হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আমি তো এরকম গোলাপ নেব এবং গাঁদা গাঁদা যে বড়ো গাঁদা ফুল যেগুলো হয় দিদি ওই গাছ আচ্ছা আচ্ছা তো ওই গাছগুলো এরকম কিরকম দাম হবে একটু বলবেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ও আচ্ছা তাহলে ওখানে আমি পেয়ে যাবো না না ঠিক আছে সেটা আমি নেব গোলাপের মধ্যে আপনার কী কী কালারের গোলাপ আমরা পাবো আপনার ওখানে আচ্ছা আচ্ছা বাহ ঠিক আছে আর ইয়ে গোলাপগুলোর দাম কিরকম পড়বে দিদি একটু বলবেন আচ্ছা আচ্ছা হম ঠিক ঠিক আছে আমি কিছু গোলাপও নেবো না দিদি আমি আপনার ওখানে কিছু আচ্ছা আপনার ওখানে যদি অর্ডার দিই অ্যাকচুয়েলি অনলাইনে যদি অর্ডার দিই তাহলে আমি টাকাটা পাঠিয়ে দেবো ওই ওইখান থেকে আপনি কি আপনাদের কি ওই পাঠানোর ব্যবস্থা রয়েছে আপনি কি পাঠাতে পারবেন অনলাইনে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দিদি আমি যাব আর একটা যেটা বলতে চাইছিলাম দিদি যে আমাদের এখানে এরকম এর আগেও অনুষ্ঠানে কোনো অনুষ্ঠান আছে আমাদের সেই অনুষ্ঠানে ওই আপনার ওই ফুল রেডি করা আর কি মানে টবের মধ্যে গাছ রেডি করা হ্যাঁ তো ওই সাজানোর জন্য আর কি এই গাছগুলো কি এরকম পাওয়া যাবে ও ওইটা ওইটা নিতে গেলে এরকম এরকম কীরকম খরচ পড়বে সেটা যদি বলতেন একটা অনুষ্ঠান বাড়ি সাজানোর জন্য আচ্ছা আচ্ছা আচ্ছা না না ঠিক আছে আমি তো আপনার তো গাছ লাগবে তো আমি আপনাদের ওখানে যাবো তাহলে একবার আমাকে যেতে হবে গিয়ে নাহয় আমি সরাসরি নিয়ে আসবো বুঝলেন আপনি তো বললেন যে অনলাইনের ব্যবস্থা নেই তো ঠিক আছে ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক না আমি আপনার ওখানে এই জন্যই ফোন করলাম যে এর আগে নিয়ে এসছিলাম আমরা হ্যাঁ পাশাপাশি অনেকগুলো দোকান ছিলো কিন্তু আপনার দোকান থেকে কিছু গাছ নিয়ে এসছিলাম আমরা এবং গাছগুলোর ভালো রেজাল্ট পেয়েছিলাম যার জন্যই আবার আপনাকে একটু ফোন করে জানলাম যে গাছ আছে কি না ওই গাছগুলো ঠিক ঠিক ঠিক আছে দিদি তাহলে আমি আসছি আপনার ওখানে শ আপনাকে বলে দিই এই এই সামনের আজকে হচ্ছে আজকে হচ্ছে আপনের সাত তারিখ মনে হয় সাত তারিখ আট ন দশ এগারো বারো তেরো তারিখে দিদি আমি যাবো আপনাদের ওখানে হ্যাঁ

ঠিক আছে দিদি ওকে ঠিক আছে দিদি তাহলে আচ্ছা রাখলাম তাহলে ওকে ওকে হুম হুম হুম